আমার পরিবারে যদি কেউ অসুস্থ হয় তাহলে আমি রান্না করি এবং কিছু কিছু খাবার সিদ্ধ খাবার দিই আমি তাদের বেশিরভাগ তাদের গরম জলের প্রয়োজন হয় অর্থাৎ গরম জলে সেবন করানো দরকার হয় তাদের পেট খারাপ হলে তাদের গরম জলে অনেক সময় সেবন করাতে হতে পারে পাতলা পায়খানা হলে তাদেরকে সেদ্ধ খাওয়াতে হবে তাদের গ্যাস হয়ে গেলে তাদের জন্য সব সে ধরনের সেদ্ধ খাওয়াতে হবে মশলা যত পরিমাণে কম দেওয়া যায় এ রকম জাতীয় কিছু খাবার দিতে হবে তাছাড়া তো নানা ধরনের শাক সবজি রয়েছে অতএব সেগুলোকে প্রতিনিয়তই চালাতে হবে যাতে তাদের পেটটা অন্তত ঠিকঠাক থাকে তার পরে থানকুনি পাতা রয়েছে এবার তাদের অনেকের খুব বেশি পরিমাণে পাতলা পায়খানা হয়ে গেলে থানকুনি পাতা দিয়ে স্ খাওয়াতে হয় এবং সেগুলি সেগুলিকে রান্নার মাধ্যমেও অনেক সময় দেওয়া যায় এই সমস্ত কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিনা রান্না করে খাওয়ানো স্ ও হয় অসুস্থ হলে